ভারতের প্রাচীন ও মধ্যযুগের বিখ্যাত কিছু রাজাদের কথা বললে প্রথমে যার নাম মাথায় আসে তাঁর নাম হল চন্দ্রগুপ্ত মৌর্য যিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা নন্দ বংশের উচ্ছেদ করে যিনি মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন এবং একটা সুশৃঙ্খল সাম্রাজ্য গঠন করেন তাঁর মন্ত্রী ছিলেন অত্যন্ত বুদ্ধিসম্পন্ন এবং আমাদের হিন্দুদের অন্যতম প্রধান অর্থনীতিবিদ বা ভারতের অন্যতম প্রধান অর্থনীতি ও কূটনীতির জনক চানক্য বা কৌটিল্য তাঁর দুরন্ত বুদ্ধির সাহায্যে তিনি তাঁর সাম্রাজ্য বিস্তার করেন এছারাও দ্বিতীয় চন্দ্র গুপ্ত বংশের দ্বিতীয় চন্দ্রগুপ্ত এছাড়াও চোল বংশের চোল চালুক্য ইত্যাদি বংশের কথা বইয়ে আমি পড়েছিলাম এছাড়া চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশি এছাড়া গৌতমী গৌতমী পুত্র সাতকর্ণীদের কথা জানা যায় এছাড়া বাংলার হিন্দু রাজাদের মধ্যে পাল এবং সেন বংশেরও কথা জানা যায় পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল এছাড়া সেন বংশের অন্যতম প্রধান রাজ্য রাজা ছিলেন লক্ষণ সেন যিনি কৌলিন্য প্রথার আবিষ্কার উদ্ভাবন করেছিলেন এবং ভারতীয় সংস্কৃতি এবং ইতিহাস আমাকে অত্যন্ত অভিভূত করেছিল